হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি গিয়েছিলাম হ্যাঁ নোটস সব পেয়েছি

তা আমি তোমাকে দিয়ে দিতে পারি নোটসগুলো তোমার তাহলে হোয়াটসঅ্যাপে আমি সব পাঠিয়ে দেবো মাস্টার হিসেবে খুবই ভালো হুম হ্যাঁ খুব ভালো বোঝায় তো খুবই ভালো এবং মানে খুব গাইডও করে আর মানে কথার মধ্যে একটা খুব ভালো ভাষা আছে একদমই তাই একদমই তাই ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক তো হ্যাঁ বলুন হুম সামনেই একদম হুম হুম হুম হুম হুম হুম ঠিকই তাই কোনো আমি হোয়াটসঅ্যাপে আমি তোমাকে সব নোটস পাঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আজকে যাব আজকে তুমি আসবে হ্যাঁ হ্যাঁ বাসেই যাব সাড়ে চার সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে থেকে পড়াবে বলল তুমি তাহলে আমাকে ফোন করে নেবে হুম হুম আর নোটস আর কালকের যত সব নোটস যেগুলো পড়িয়েছে সেগুলো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো হ্যাঁ আর আর কিছু বলছ হুম হুম হুম হুম তবে ওর নোটসগুলো পড়লে আমি যা দেখতে পাচ্ছি ও প্রায়ই ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট এই নোটসগুলিই পড়ছে আমি দু বছর ধরে পড়ছি তো ওর কাছে হুম হুম হুম হুম ও বড় বড় বড় কোয়েশ্চেন হ্যাঁ হ্যাঁ দারুন দারুন দারুন ব্যাপারটাই আলাদা ঠিকই আমি অনেক মাস্টারের কাছে পড়েছি তো এরকম শ্যামলদার মতোন সত্যিই ভালো মাস্টার পাওয়া খুবই ভাগ্যের দরকার একদমই তাই একদমই তাই একদমই তাই ঠিক ঠিক ঠিক ঠিক না না এটা ঠিক এটা ঠিক বলেছ তো ওইরকম আর যদি যদি কেউ থাকে আর যদি কেউ থাকে বলবে ওই শ্যামলদার নাম করবে ভালো আমারও দুজন ফ্রেন্ডস আছে আমি বলে দেবো হ্যাঁ হুম

হ্যাঁ একদম একদম একদম একদম হুম হুম ঠিক আছে হ্যাঁ রাখো